আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করার জন্য আমি প্রথমত তাদেরকে একটা পরীক্ষা দিতে হয় এবং পরীক্ষা দেবার পর তারা সেখানে যদি সুযোগ পায় তাহলে সেখানে ভর্তি হয় এবং ভর্তি হবার সময়ে যেহেতু ইংরেজি মাধ্যম বিদ্যালয় সেহেতু তাদের টাকাটা একটু বেশিই দিতে হয় এবং প্রথমেই পঞ্চাশ হাজার টাকা এবং মোট খরচা দাঁড়ায় প্রায় দু তিন লাখের মতন